পূজা বলছিস বলছিলাম যে এক সপ্তাহ পরে দোল উৎসব আসছে তুই কখন আসছিস বাড়িতে তোর কবে ছুটি দেবে কাজ থেকে আচ্ছা আমি আমি তো দোলযাত্রার একদিন আগে যাব তুই দোলযাত্রার ব্যাপারে কিছু ভেবে রেখেছিস কী করবি তুই তো দুদিন আগে যাচ্ছিস তাই তুই গোলাপি নীল রঙ কিনে রাখিস ঠিক আছে আচ্ছা এবার খুব মজা হবে তাই না হ্যাঁ আমি ভেবে রেখেছি কি বিকেলে আমরা রেস্টুরেন্টে যাব ঠিক আছে তো তুই নিজের বান্ধবীদের তুই নিজের বান্ধবীদের বলে রাখিস এবং আশেপাশে যারা এসেছে তাদেরকেও বলে রাখিস

আমি নিজের বান্ধবীদের বলে দিয়েছি যে বিকেলে পৌঁছে যায় যেন

আমি এখনও তো পর্যন্ত কিছু রঙ কিনিনি তোকে বলছি তুই কিনে রাখবি দু দিন আগে যাচ্ছিস তো তুই ওইগুলো কিনে রাখিস কিন্তু আমার জন্য গোলাপি আর নীল রঙটা কিনেই রাখিস বাড়িতে সবাই আসছে তো দাদা দিদিরা খুব মজা হবে হ্যাঁ আচ্ছা এবার তাহলে রাখছি হ্যাঁ আচ্ছা রাখছি